পোলট্রি ফার্মে যদি আপনি যত্ন নিতে চান তো প্রথমত আপনাকে একটি বড়ো জায়গা দরকার যেখানে আপনি হিউজ পরিমাণের পোলট্রি রাখতে পারেন এবং সেই জায়গাটি পরিষ্কার করে রাখতে হবে যাতে আপনার পোলট্রিতে কোনো হার্ম না হোক কোনো রকমের রোগ না হোক কোনো রকমের তারা মারা না যাক তারপরে তো এই এভাবে আপনাকে পোলট্রি ফার্মগুলোকে ঠিক ঠাকভাবে রাখতে হবে আর অযত্ন না করাই বেশি বেটার যত্ন করাই বেশি বেটার ঠিক টাইমে টাইমে আপনাকে খাবার দিতে হবে টাইমে টাইমে জল দিতে হবে আর সব সাথতে ভালো হয় আপনি যদি খাবারে বা জলে ওষুধ মিশিয়ে অন্যদিকে দিন তাহলে ওারা খুব তাড়াতড়ি গ্রো করবে খুবই তাড়াতাড়ি তাদের ফিট থাকবে এভাবেই তারা সুস্থ থাকবে এবং যতটা বড়ো জায়গা ততটা পোলট্রিদের জন্য বেশি ভালো হয় কারণ তারা খুব লাজুক তারা একটুতেিয়েই মারা যেতে পারে তো যতটা হিউজ পরিমাণে জায়গা হবে তত পোলট্রি ফার্মের পোলট্রি গোনা বেঁচে থাকবে